আমি কখনও নতুন কিছু শেখার বা চেষ্টা করার উদ্দেশ্যে বিশেষভাবে ভ্রমণ করেছি হ্যাঁ সেটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনে আমার যাওয়ার ইচ্ছে ছিল সেখানে গিয়ে অনেক রকমের মানুষকে দেখলাম সেখানে আমি গিয়েছিলাম লঞ্চে করে সেখানের মানুষগুলো অনেক ভালো ছিল সেখানকার মানুষরা জঙ্গলে গিয়ে মধু আনে তারা নিজেদের জীবনকে ঝুঁকি দিয়ে মধুটা আনে কারণ সেখানে বাঘ থাকে বাঘ বাঘের ভয় না পেয়ে তারা তাদের কীভাবে সংসার চালাবে সেটা ভাবে নিজেরা কীভাবে টাকা কামাবে সেটা ভাবে এবার সেখানকার মানুষরা মাছ মাছ নিয়ে নদীতে মাছ তোলে মাছ বিক্রি করার জন্য সেই মাছগুলোকেও তোলে সংসার চালানোর জন্যও তোলে তাদের জীবনের ঝুঁকি দিয়ে মাছটাকে তোলে কারণ সমুদ্রে তো থাকেই কুমির তারা নিজেদের জীবনের কথা না ভেবে তারা সংসারটা চালানোর জন্য কীভাবে চালাতে পারবে সেটা নিয়ে ভাবে আর আমার একা যাওয়ার অভিজ্ঞতাটা খুবই মানে ভালোই ছিল আমার একা যাওয়াটা খুব ইচ্ছা ছিল যে এটা আমার পূরণ হয়েছে কিছুটা পূরণ হয়েছে